আমার জীবনের সবথেকে দামী জিনিস হল আমার বাবা এবং আমার মা আমার মা আমায় জন্ম দিয়েছে এবং বাবা কঠোর পরিশ্রম করে আমাকে বড় করে তুলেছে আমার বাবা মা আমার কোনোদিনও কোনও চাহিদা কমতি রাখেনি আমি যখন যেটা চেয়েছি আমার বাবা মা তখন সেটাই দিয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমি খুবই ভাগ্যবান যে আমি আমার বাবা মাকে এরকম বাবা মাকে পেয়েছি আর আমার জীবনে আমার বাবা মা ছাড়া আর কেউ দামী জিনিসও দামী কোনও জিনিস হতে পারে না সেই দিক থেকে দেখতে গেলে আমি চাই আমার বাবা মা যেন সবসময় সুস্থ থাকে এবং আমার বাবা মা যেন আমাকে এইভাবেই সারা জীবন ভালোবেসে যায়